পশ্চিমবঙ্গের প্রধান খেলা বলতে পশ্চিমবঙ্গের যেসব যুবসমাজ রয়েছে বা যারা খেলাদের মধ্যে নিযুক্ত থাকে তাদের মধ্যে ক্রিকেট ফুটবল টেবিল টেনিস ব্যাটমিন্টন হকি বিভিন্ন ধরনের খেলার মধ্যে তারা নিজেদেরকে যুক্ত রাখে এছাড়া ধরুন কাবাডি যোগা এইসবের মধ্যেও কিন্তু নিজেদেরকে বেশ জমিয়ে রাখে তারা পড়াশুনোর পাশাপাশি এইগুলোর দিকেও বেশ ঝোঁক লক্ষ্য করা যায় কারণ এখন যুব সমাজের বেশিরভাগ মানুষ আমরা যদি কলকাতা শহরে লক্ষ্য করি তাহলে কলকাতার ইডেন গার্ডেনে এখন অনেকেই প্রশিক্ষণ নিচ্ছেন এবং আমাদের জেলা পুরুলিয়া পুরুলিয়া জেলাতেও কিন্তু অনেক জায়গাতে ক্রিকেটের কোচিন দেওয়া হয় সেই কোচিনে কিন্তু ছেলেরা মেয়েরা প্রতিনিয়ত নিয়মিতভাবে সেই ক্লাস করেন এবং শেখার মধ্যে তাদের আগ্রহ কিন্তু ভীষণভাবে দেখা গেছে